অশ্বারোহণ যদি কেউ শুরু করতে চান তাকে সুপরামর্শ এখন আমার পক্ষে দেওয়া অসম্ভব তার কারণ সাবেককালে অশ্বারোহণই একমাত্র পথ ছিল অর্থাৎ অশ্বকেই যান হিসাবে ব্যবহার করা হতো বিজ্ঞানের উন্নতির ফলে আধুনিককালে বিভিন্ন যান অর্থাৎ মোটরসাইকেল স্কুটার বা ট্যাক্সি চার চাকা বিভিন্ন যান আবিষ্কৃত হওয়ার ফলে এবং রাস্তা বিভিন্নভাবে খুব ভালো হওয়ার জন্যে আর সেরকম জঙ্গল চড়াই উৎরাইয়ের না অতিক্রম করে বিভিন্ন জায়গায় রাস্তার সৃষ্টি হয়ে তৈরি হয়ে গেছে সেই রাস্তার মধ্যে দিয়ে বিজ্ঞানের আবিষ্কৃত এইসব যান নিয়ে দৌড়ানো সম্ভব এবং সেটাই আজকে রীতিনীতি বা আজকে এটা চলে এসেছে আজকের দিনে একটা ঘোড়া পুষে ঘোড়াকে যান হিসাবে ব্যবহার করাটা খুবই দুঃসাধ্য ব্যাপার এবং এটা অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট প্রভাব পড়ে তাই যদি এখন কেউ অশ্বারোহণ শুরু করতে আগ্রহী হন আমার পক্ষে তাকে কোনো পরামর্শ দেওয়া সম্ভব নয় তার কারণ বিগত বেশ কয়েক বৎসর যাবৎ এখানে আমাদের দেশে অশ্বারোহণটা আস্তে আস্তে একটা বিলাসিতার পর্যায়ে চলে গেছে এখন সেটাও নেই এখন মানুষ বিলাসিতার জন্যে বিজ্ঞানের আবিষ্কৃত চার চাকা যান ব্যবহার করছেন এবং দুচাকার মোটরসাইকেল ব্যবহার করছেন তাই বর্তমান দিনে অশ্ব আরোহণ করার থেকে বিজ্ঞানের সৃষ্টি যান আরোহণ করাই শ্রেয় বলে আমার মনে হয়